হ্যাঁ কে বলছেন

বলুন কী বলছেন হ্যাঁ কেন করবো না বলুন কট লেহেঙ্গা মানে লাগবে কবে লাগবে কবে বিয়েবাড়ি সেটা বলুন আরে ঠিক আছে আমি কাটিয়ে দেবো কাটিয়ে দেবো আমি বলুন না ব্লাউজ আপনার নটা নটা যে ব্লাউজ ওইটা কি এমনি লেহেঙ্গার ব্লাউজ হবে না এমনি বড় এমনি মেয়ে মেয়েদের মায়েদের ব্লাউজ বড়দের আচ্ছা আচ্ছা ব্লাউজ তাহলে ব্লাউজগুলো বানাতে গেলে ব্লাউজের মাপ দিতে হবে যেরকম নটা ব্লাউজ হচ্ছে সেগুলোর মাপ দিতে হচ্ছে আর লেহেঙ্গা যেটা হবে এবারে আপনার বোনকে আনতে হবে সাথে মাপ নিতে হবে লেহেঙ্গার ব্লাউজ জামাটার মাপ নিতে হবে আর লেহেঙ্গার সাথে যে আপনার ওই লটকনগুলো দেয় হাতে দা পিঠে আর ওই ব্লাউজ যাতে দেয় চারিপাশে সেগুলো লাগাবেন তো ওই জিনিস

ওই রকমই ডিজাইন হবে লেহেঙ্গা আপনার ওইরকম সব ডিজাইন নিলে পড়বে আপনার পাঁচশো করে তো নেওয়া হয় ঠিক আছে আপনি যখন অত ব্লাউজ ট্লাউজ সব করতে দেবেন ঠিক আছে সাড়ে চারশো দেবেন লেহেঙ্গায়

কাটিং প্যান্টেরও তো মাপ নিতে হবে যার প্যান্ট হবে তাকে তো আনতে হবে আচ্ছা ঠিক আছে আমি একটা এ দিস করে কাটিয়ে দেবো একটা দশ বছর বাচ্চাদের তো ঠিক আছে একটা কাটিয়ে দেবো আর ও প্যান্ট ফুল প্যান্ট না হাফ প্যান্ট নেবেন

পাঞ্জাবির সাথে হবে তো ওই জন্য ঠিক আছে ওগুলো আপনার আড়াইশো টাকা করে নেবো আর লেহেঙ্গাটা সাড়ে চারশো আর ব্লাউজগুলো যে নটা হবে ওইটা হচ্ছে আড়াইশো টাকা করে তিনশো টাকা করে নিই ওইগুলো এখন তো সব ঝুমকোর চাল না এখন আধুনিক যুগ সবাই তো ঝুমকো লাগাচ্ছে এখন তো ঝুমকো আধুনিক এগুলো তো নটা করাবেন একসাথে ওই জন্যই আপনাকে পঞ্চাশ টাকা করে কম করে বলছি নটা যেহেতু হবে আড়াইশো টাকা করে আচ্ছা ঠিক আছে আগে একসাথে হোক না হ্যাঁ না বড় বড়ই ব্লাউজ হ্যাঁ ব্লাউজে যেরকম ভালো লাগবে দেখে সেরকম লেহেঙ্গার একটু ঝুমকোগুলো বড় বড় হবে কিন্তু ব্লাউজের তো আর খুব বড় বড় হবে না ওগুলো একটু দেখে নিতে হবে যেমন ব্লাউজের ফিটিং হয় ভালো লাগে পরলে সেরকম দেখেই খুব বড়ও না খুব ছোটও না মাঝারি সাইজ হবে ঝুমকোগুলো দেখতে ভালো লাগবে খারাপ না ওই ব্লাউজের মাপ দেবেন এ মাপ এবার কার কোন সাইজের ব্লাউজ লাগে এভাবে এইভাবে আড়াইশো টাকা করে নেবো যেহেতু একসাথে অত কাটাবেন আপনি আড়াইশো টাকা করে নেবো আর এইটা সাড়ে চারশো দিবেন আর প্যান্টগুলো আড়াইশো করেও দিবেন হ্যাঁ কিছু দিলে তো ভালোই হতো আমি ওইগুলো যে কাটাতে তো কিছু না কিছু লাগবে তো ধরুন ব্লাউজের ভিতরে ব্লাউজের ভিতরে যে অস্ত কাপড় দেওয়া হয় অস্ত কাপড় ওইগুলো লাগবে লেহেঙ্গার সমস্ত জিনিস কিনতে হবে ঝুমকো কিনতে হবে একটু দিলে তো ভালোই হতো আপনি হাজার টাকার মতন যদি দেন তো ভালোই হয় কবে বিয়েবাড়ি আপনার ও চার দিন ঠিক আছে আপনি দিবেন না আমি ঠিক ইয়ে করে ভাবে কাটিয়ে দেবো দিয়ে যাবেন আর কিছু পয়সা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেরকম করে দেবো ঠিক আছে আপনি মাপ এইগুলো তাহলে আজকেই দিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর আপনার বোনের যে লেহেঙ্গাটা হবে আপনার বোনকে আনবেন বোনকে নিয়ে আসবেন ওর মাপ নিতে হবে তো বোনকে নিয়ে আসবেন ঠিক আছে